জীবনের সাথে জড়িয়ে পড়েছে চাকরির সুযোগ তো প্রযুক্তির দিনে অনেকটাই বেড়ে গেছে প্রত্যেকটা মুহূর্তে ডাক্তারি হেলথ মেডিকেল এডুকেশান প্রত্যেকটা সেক্টরে প্রযুক্তি চলে এসছে প্রযুক্তি ছাড়া আমরা এখনকার দিনে অন্ধকার বলতে গেলে এমন কি আমরা খাবার করলেও বাড়িতে চলে আসছে প্রযুক্তির মাধ্যমে এছাড়া বিভিন্ন ধরণের প্রযুক্তি আছে যেগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন জায়গাতে নাসাতে গবেষণা করে বিভিন্ন অন্য গ্রহ পর্যন্ত চলে যেতে পারছি আপনি জনপ্রিয় হয়ে উঠেছে এমন কিছু কাজের মধ্যে হলো ওয়েব ডেভলপমেন্ট ডিজিটাল মার্কেটিং কনটেন্ট রাইটিং সফটওয়্যার ডেভলপমেন্ট স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম অফিস ম্যানেজমেন্ট সিস্টেম অফিস পেকেজ যেটা এক্সেল ওয়ার্ড পাওয়ার পয়েন্ট প্রত্যেকটা অফিসে আজকের দিনে খুবই জনপ্রিয় হয়ে রয়েছে